পূর্ব বর্ধমান জেলায় প্রধান ফসলগুলি হলো চাল আখ ধান তুলো শস্য ডাল ফল এগুলি এগুলির মধ্যে সব থেকে বেশি চাহিদা রয়েছে ধানের এবং এর পরে পরে রয়েছে আখের আসলে ধান চাষের জন্য প্রধানত বর্ধমান বিখ্যাত বর্ধমানকে বলা হয় ধানের গোলা এখানে ধান চাষের জন্য চাষিরা যে হারে লাভ বা অর্থনীতিতে সমৃদ্ধশালী হয় ততটা সমৃদ্ধশালী অন্য অন্য চাষে হয় না